আজ আমি রোহন রেস্তোরাঁ থেকে এক প্লেট এগ চাউমিন একটা ইতালিয়ান পিজ্জা আর একটা মেক্সিকান বার্গার এবং দুটো সবজি ভাত থালি দুর্মিতে নিতে চাই